পাখিদেরকে বাগানে ডেকে আনার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওদের জন্য কিছু খাবার চাল তার পরে ধান কিছু দানা একটা বাটিতে করে জল দিলে পরেই ওরা বাড়ির উঠানে বা উঠানে বা বাগানে চলে আসবে